স্কুলেতে আমাদের এখানে বাংলা ভাষায় পড়ানো হয় যেহেতু বাংলা মিডিয়াম স্কুল বাংলা ভাষায় পড়ানো হয় তারপরে বিভিন্ন ম্যাথ তারপর হচ্ছে ইংলিশ এসব সাবজেক্টও আছে আশেপাশের স্কুলে তো ভালোভাবে স্কুলে পড়ানো হয়ই কিন্তু আমাদের স্কুলে বাংলা ভাষাটাই সব থেকে বেশি ভালো পড়ানো হয় আর এখানে শিক্ষকেরা খুবই ভালো যেমন আমাদের স্কুলে হেড মাস্টার তিনিও খুব ভালোভাবে আমাদের সঙ্গে আচরণ করেন খুবই মানে বুঝদার মানুষ আর একটা মাস্টার আছে তিনিও খুব ভালো পড়ান গল্পের ছলের মতন করে পড়ান